ডেঙ্গু জ্বর এবং ম্যালেরিয়া বর্তমান সময়ে অতি মারাত্মক আকারে ছড়িয়েছে তাই সরকার যেমনভাবে এগিয়ে এসেছে এই রোগকে প্রতিরোধ করার জন্য তো সাধারণ মানুষ হিসেবে আমাদেরকেও আসা উচিত সরকারের সাথে সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যাতে করে আমরা লড়াই করতে পারি এই রোগের বিরুদ্ধে তো যেহেতু এটি একটি মশাবাহিত রোগ তাই এই রোগটি হওয়ার পর যতটা আমরা সতর্ক থাকি তার থেকে যদি আমরা রোগটার কী করে হচ্ছে সেই কারণটা খুঁজে বের করি এবং আমরা তার প্রতিরোধ করি তাহলে মনে হয় আরো ভালো হয় তো প্রথমে আমরা কি করব যখনই আমরা বিছানাতে যাব দিনের বেলাও হতে পারে রাতের বেলাও হতে পারে আমরা অতি অবশ্যই মশারি টাঙিয়ে শোবো যাতে করে মশারা আমাদের কামড়াতে না পারে এবারে আসি কী করে মশার বৃদ্ধি কমানো যায় তো মশা যেহেতু জলে জন্মায় বিশেষ করে ডোবা জলাশয় পুকুর ঘরে আনাচে কানাচে যেখানে যেখানে জল জমতে পারে ডাবের খোলা ভাঙা মালসা ভাঙা হাঁড়ি যেখানে জল জমে যাবে বৃষ্টি হলে আমরা সবাই হাত দিয়ে পা দিয়ে হোক সেই জলটাকে আমরা উপুর করে জলটাকে ফেলে দেব যাতে করে সেখানে মশার বৃদ্ধি না ঘটে মশার লার্ভা সেখানে না জন্মায় এবং আমরা কি করব ওই সমস্ত জায়গাগুলোতে ভালো করে ব্লিচিং পাউডার ছড়িয়ে দেব যাতে করে মশার লার্ভাগুলো মরে যায় তাহলে আগামী দিনে মশার বৃদ্ধি কমে যাবে এবং এই মশাবাহিত রোগ থেকে আমরা বাঁচতে পারব এইভাবে যদি আমরা সবাই সমবেত প্রচেষ্টায় এগিয়ে আসতে পারি তাহলে আমরা ডেঙ্গু এবং ম্যালেরিয়ার মতো অতি মারাত্মক যে রোগ এর হাত থেকে আমরা বাঁচতে পারব